পশ্চিমবঙ্গের প্রধান সংবাদ উৎসগুলি আনন্দবাজার আর বর্তমান পত্রিকায় আমরা যেসব খবর সামনে দেখতে পাই আর অনলাইনের মাধ্যমে আমরা যেসব টি ভিতে ফোনেতে যেসব জিনিস দেখতে খবর শোনা যায় যেসব স্থানে ওইসব দুর্ঘটনা ঘটে থাকে সেই সব জিনিস তুলে ধরতে পারি আর সংবাদ পত্রিকায় আমরা যেই সব জিনিস বাইরের খবর দেখতে পাওয়া যায় আর খবর যেসব আমাদের কাছে এসে পৌঁছয় আমরা সেটা পড়তে থাকি পড়ে যেই সব জিনিস বোঝা যায় কারোর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর আমরা টি ভিতে যেসব জিনিস বার বার দেখতে থাকি খবর মাধ্যমে সেই সব জিনিস আমরা পত্রিকাতে দেখতে পাওয়া যায় আর এই সব জিনিস আমরা বার বার দেখতে থাকি